আমার সংস্কৃতিতে পরিবার এবং লিঙ্গ ভূমিকা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড বিজনেস করেন তো আমাদের পরিবারে আমরা পাঁচজন মেম্বার রয়েছি আমি আমার হাসব্যান্ড আমার বাচ্চা আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড বিজনেসের জন্য বেশিরভাগ সময় বাইরেই থাকেন আমার হাজব্যান্ড ভীষণ পরিশ্রম করে যতটুকু দরকার ফ্যামিলিকে সময় দেওয়া যতটুকু দরকার মানে শ্বশুর শাশুড়িকে মানে তার বাবা মার জন্য সময় বের করে তাঁদেরকে সময় দেওয়া তাঁদের কোনো সুবিধা অসুবিধা সে দেখা আমার আমার মেয়ের সুবিধা অসুবিধা গুলো সে দেখে ভীষণ সে পরিশ্রম করে যতটা পারে বিজনেসের ফাঁকে ফাঁকে আমাদের সময় দেওয়া ঘুরতে নিয়ে যাওয়া কোনো কিছু হলে পরে কোনো কোথাও কোনো পোগ্রাম হলে পরে সেখানে আমাদের চেষ্টা করেন তিনি সব সময় আমাদের ফ্যামিলির সঙ্গে করে নিয়ে যাওয়া তো আমার হাজব্যান্ড ভীষণ ভালো আমাদেরকে সব সময় যে কোনো কাজে ভীষণভাবে সাপোর্ট করা ভীষণভাবে আমাদেরকে সাপোর্ট করে যখন সময় পায় বাড়িতে এসে আমাদের সঙ্গে থাকে